অকালে বারে সকালে মরতে অকালের তাল বড়োই মিষ্টি আলালের ঘরের দুলাল এই সবগুলিই বাংলা প্রবাদ তাও সঠিকভাবে সবগুলি মনে নেই যে কটা মনে আছে সে কটি বললাম